আমি অনেকগুলো গান করতে পছন্দ করি যেমন অরিজিৎ সিংয়ের বোঝে না সে বোঝে না সে তো আজও বোঝে না কি করে তোকে বলবো তুই কে আমার পারবো না আমি ছাড়তে তোকে বোঝাবো কি করে তোকে কত আমি চাই আবার শ্রেয়া ঘোষালের জানালা খুলে যখন দেখি ও শ্যাম যখন তখন তারপরে কুমার শানুর অমর শিল্পী তুমি কিশোর কুমার আসছে সিতার রামচন্দ্র বাজবে রে সানাই তারপরে হচ্ছে জীবনের নাম যদি রাখা হতো ভুল তাছাড়া কিছু রবীন্দ্র সংগীত আর দেশাত্মবোধক সংগীত যেমন একতারা তুই দেশের কথা বল রে এবার বল পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিণী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় এই ধরনের গান আমি করতে পছন্দ করি